বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা প্রচুরই সস্তা কারণ গোবর সার গোবর সার তো এতো উপযোগী মানে একটা গাছের প্রতি গোবর সারটা প্রচুর পরিমাণে ভালো ফল দেয় সেক্ষেত্রে আমরা গোবর সারটা বেশি ব্যবহার করি একটা গাছকে রক্ষা করার জন্য গাছটাকে প্রথমে নিয়ে যেয়ে কতকটা মাটিকে কুপিয়ে সেখানে গোবর মাটিকে নিয়ে এসে মিক্সড করে পাইল করে এক দিন রেখে দিয়ে তার পরের দিনে একটা গাছকে নিয়ে যেয়ে সে জায়গাটায় পোঁতা হয় আর সবসময় কি রক্ষা মানে ইয়ে দিয়ে বেড়া দিয়ে তাকে হচ্ছে ছোট গাছটিকে একটা বেড়া দিয়ে বড় করতে হয় কারণ অনেকই এসে গাছপালা খেয়ে নেয় যেমন পশুরা এসে গরু ছাগল তারা এসে কী করে না লক্ষ্য করার কারণে তারা খেয়ে নেয় সেখান থেকে আমরা বেড়াটা না দিলে আমরা একটা গাছকে রক্ষা করতে পারবো না কারণ সবসময় একটা গাছকে তো দেখে রাখা সম্ভব নয় চোখের দেখাতেই তোমার গাছটা যে আমি রক্ষা করতে পারবো এমন নয় গাছটার রক্ষা করার জন্য একটা ছোট্ট গাছের রক্ষা করার জন্য দরকার তার বেড়া তাই বেড়াটাকে ঠিক সময়মতো দিতে হবে যদি না ঠিক সময়মতো বেড়াটা না দেওয়া হয় তাহলে কিন্তু গাছটাকে ছাগল বা গরু এসে খেয়ে নিয়ে নিয়ে যাবে সেক্ষেত্রে আমরা সেই উর্বর জমিতে সে গোবর মাটি প্রথমে দিয়ে তারপর তাতে গাছটাকে রোপণ করি এবং গাছটাতে জল দিতে হয় যেটাকে জিয়ানি আমরা বলে থাকি সাধারণতভাবে তো এটা পরকে পর এক টানা একদম সাত দিন ধরে সে জিয়ানিটা আমাদের দিতে হয় আর পরিমাণমতো জল সেই জায়গায় যেয়ে দিতে হয় সেক্ষেত্রে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে আমরা সবসময় একটা গাছকে সাহায্য করি যাতে না গাছ না রক্ষা করলে কারণ একটি গাছ একটি প্রাণ গাছকে না আমরা রক্ষা করে না রাখলে আমরা ভবিষ্যতে অক্সিজেন পাবো না সেখান থেকে আমাদের শারীরিক মানসিক সব দিক থেকে আমাদের সমস্যা হবে এবং আমাদের ক্ষয়ক্ষতি হবে সে কারণে একটা গাছ রক্ষা করা সবার পক্ষে মানে একটা হচ্ছে কী প্রত্যেকটা মানুষের এটা স্বীকার করতে হবে যে একটা গাছ আমাদেরকে রক্ষা করতে হবে কারণ একটি গাছ একটি প্রাণ গাছ থেকে আমরা অক্সিজেন পাই সেক্ষেত্রে সবসময় একটা গাছকে রক্ষণাবেক্ষণ করে তাকে সবসময় বেড়া দিয়ে তাকে যত্ন করে একটা গাছকে বড় করতে হবে